বিদ্যমান গাছপালা ও আরও উদ্ভিদ যেমন ফলের গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ পেয়ারা গাছ লেবু গাছ ইত্যাদি যেমন সবজির গাছ আলু পটল মূলো কুমড়ো টমেটো ফুলকপি ইত্যাদি ফুলের গাছ যেমন গোলাপ গাছ গাঁদা গাছ সূর্যমুখী ফুলের গাছ জবা গাছ ইত্যাদি এইসব বিদ্যমান গাছপালা ও উদ্ভিদ আমি বাড়িয়ে তোলার সম্পর্কে চিন্তাভাবনা করি সেগুলি সম্পর্কে আমি একটি পদ্ধতি আছে বিদ্যমান গাছগুলি অনেক সময় ঋতুভিত্তিক হয় ও মারাও যায় একবছর ফল দিয়ে মারা যায় সেই জায়গায় যদি গাছ না থাকে মাটিটাকে নতুন করে আবার নতুন নতুন উদ্ভিদ বা গাছপালা লাগাতে হবে যে বিদ্যমান গাছপালা বা উদ্ভিদ আগে থেকে ছিলো সেগুলি রাখতে হবে আবার নতুন করে আমাদের চারাগাছ লাগাতে হবে এবং সেই গাছপালাগুলি ভালোভাবে জল মাটি আলো পাচ্ছে কিনা সেটির দিকে খেয়াল রাখি এবং আমি গাছপালাগুলিকে সার দিই এভাবে গাছপালাগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে এবং আমাদের ফল ফুল দান করে থাকে এভাবে আমি বিদ্যমান গাছপালা ও উদ্ভিদ থেকে সংরক্ষণ করে থাকি